হ্যালো হ্যাঁ বলছি বলো হ্যাঁ হ্যাঁ

যে রকম বাজারে দাম চলছে সেই রকমই দাম পড়বে আর কি এখন বিনস টিনসগুলো পাওয়া যাচ্ছে না তো শীতকালে ওইগুলো ভালো পাওয়া যায় তোমার ওইগুলো একটু আনতে টানতে হবে দাম টাম বেশি পড়বে বাকি গুলো যেমন আছে কাঁচালঙ্কা টাচালঙ্কা যে রকম দরদাম চলছে সেই রকম দরদামেই চলবে হ্যাঁ সেটা তো বুঝতে পারছি আর কী কী লাগবে বলো না কী কী লাগবে বলো

হ্যাঁ এই তো দেখো বিট গাজরগুলো তো এখন আর মনে করো পাওয়া যাবে না কারণ শীতকালে বিট গাজরগুলো পাওয়া যায় ওইগুলো এবার স্টোর থেকে আনতে হবে স্টোর থেকে আনতে গেলে ওইগুলো একটু বেশি দামে পড়বে তো কম দামে কী করে দেবো বলো বুঝতে পারছো শীতকালে বাজারগুলো ভালো পাওয়া যায় গরমকালে কি আর ওই সব পাওয়া যায় সবজিগুলো সবজিগুলো পাওয়া যায় না পড়ে যাবে হয়তো চার পাঁচ টাকা করে বেশি বেশি পড়বে সবেতেই হ্যাঁ সেটা বুঝতে পারছি সেইরকম করে দিতে হবে আর কি সব কিছু আনতে গেলে এবার দেখো আমাকেও যেতে হবে আমাকে আনতে যেতে হবে তারও তো খরচা আছে বলো লোককে দিয়ে আনা করাতে হবে তাকে টাকা মাকা দিতে হবে তাহলে করতে তো হবে আমাকেই সেইভাবেই হিসাবটা দেখতে হবে আমি আর কী করে কম দামে দেবো বলো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে তুমি এসে হচ্ছে কবে লাগবে নিয়ে যাবে বলবে একটা ফর্দ করে পাঠিয়ে দেবে দিয়ে দেবো সব কিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি ফর্দ করে পাঠিয়ে দেবে আমি তাহলে আজকে রাত্রিবেলা নিয়ে চলে কথা বলছি তাহলে কালকে এসে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে দাম দেখে করে দেবো আমি হ্যাঁ ঠিক আছে রাখো